বিশেষ করে আমার খেলাধুলোর প্রচুরভাবে গুণ আছে এবং আমার মানুষের সাথে মিশতে তাদের সাথে ভালো ব্যবহার করতে এইদিকের গুণটা আমার মধ্যে প্রচুরভাবে আছে খেলাধুলোর গুণ আছে এই কারণেই আমি ছোটো থেকে প্রচুরভাবে খেলাধুলো করেছি এক এক জায়গায় খেলতে গেছি খেলাধুলো করে অনেক সার্টিফিকেট এবং আমি অনেক প্রাইজ জিতে এসেছি যার জন্য আমি মানে নিজের ওপর প্রচুরভাবে গর্বিত আমার এই খেলাধুলোর জন্য আমার পরিবার অনেক গর্বিত আমার এই খেলাধুলোর জন্য আর মানুষের সাথে মিশতে পছন্দ করি ব্যবহার পছন্দ করি তারাও অনেক অনেকে এটা চায় যে আমার ব্যবহার আমার মিশুকে মন তাদের কাছে অনেক আমার আমাকে মনে করে যে আমার মধ্যে অনেক কিছু গুণ আছে যার জন্য আমি সবারই সাথে মিশতে পছন্দ করি এবং মিশে ভালো ভালো মানুষদের সাথে মিশে তাদের যেই যেই ভালো গুণগুলো আছে সেই সেই গুণগুলো আমি নিজের মধ্যে নেওয়ার চেষ্টা করি এবং এইগুলো নিয়ে অনেক বড়ো হতে পারি খেলাধুলোর দিক থেকে আমি এইরকম খেলাধুলো চালিয়ে যাওয়ার কারণে আমি অনেক উন্নতি করতে পারি আমি চাকরির লে লেভেলে আমি যেতে পারি খেলাধুলো পুলিশ লাইনে যেতে পারি এই কারণে আমি খেলাধুলোর পছন্দগুলো অনেক গুণ আমি মনে করি আমার মধ্যে সেইগুলো আছে